আগেকার দিনের মা ঠাকুমারা গলার ব্যথার জন্য যেটা করত ঘরোয়া প্রক্রিয়া আদা গোলমরিচ তারপর তেজপাতা বাসক পাতা সেটাকে ফুটিয়ে সেই জলটা চায়ের মতো খেত আর লবণ আর আদা দিয়ে গালে রাখলে গ গলার খুসখুসানি চলে যেত আর গলার ব্যথাটাও ঠিক হয়ে যেত